দু লাখ পঁয়তিরিশ হাজার তিনশো বিয়াল্লিশ তিন লাক তেতাল্লিশ হাজার দুশো বাইশ চার লাখ বাইশ হাজার দুশো বত্রিশ পাঁচ লাখ বত্রিশ হাজার তিনশো তেইশ পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার চারশ চব্বিশ